অর্থহীন ব্যবস্থা ও ব্যয়বহুল চিকিৎসা এবং দীর্ঘ লাইনের মতন এখানে কোনও হাসপাতালের ক্ষেত্রে আপনার কি কখনও অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ হয়েছে আমি একদিন হাসপাতালে রুগী নিয়ে গিয়েছিলাম তো রুগী নিয়ে গিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি বলছে ফর্ম ফিল আপ না করলে রুগীকে ভর্তি নেওয়া হবে না তো আমি ফর্ম ফিল আপ করি রুগীর হালাত খুব খারাপ হয়ে যায় রুগীকে ভর্তি নেওয়া হয়েছে কিন্তু সিট দেওয়া হয় নি রুগীকে মাটিতেই মানে মেঝেতেই কাগজ পেতে শোওয়ানো আছে ওখানেই স্যালাইন চালানো আছে স্যালাইন দেওয়া হয়েছে রুগীকে তো আমি গেলাম গিয়ে আমি সিটে সিটের জন্য কথা বললাম আমি হাসপাতালে তো হাসপাতালে যাওয়ার সময় আমি প্রথম দুদিন কোনও সিট পাই নি আমি কোনও বেড পাই নি তো আমি বেড পাই নি আমি কথা বলছি কথা বলছি কথা বলতে বলতে আমাকে একজন এসে বলছে দাদা দশ হাজার টাকা যেখানে দশ হাজার টাকা লাগে টোটাল সব কিছুর বিল সেখানে আমার কাছে এসে চাইছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চেয়ে বলছেন দাদা আমাকে দিন তবে আমি সিট ব্যবস্থা করে দেব বেড ব্যবস্থা করে দিতে পারব নাহলে হবে না তো আমাকে সেখানে এরকম একটা হেনস্থার মুখে পড়তে হল তো এখানে এরা টাকা নিয়ে খেলা করছে রুগীর জীবন টাকা নিয়ে খেলছে এরা তো আমি সেখানে টাকা দেওয়ার পর আমার রুগী সেখানে সিট পায় তো আমার এটাই ছিল অভিজ্ঞতা এবং আমার রুগী যখন মারা যায় তো দেখি সেই রুগীর ওষুধগুলো নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেওয়া হয়েছে তো এগুলো আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমি এটা হাসপাতালের লাইনের কাউন্টারেও আমাকে প্রথমে হেনস্থা হতে হয় যে আমার রুগীকে নিয়ে আমার রুগীর ট্রিটমেন্ট হয় নি আমি যতক্ষণ ফর্ম ফিল আপ না করে দিয়েছি ততক্ষণ আমার রুগীর ট্রিটমেন্ট হয় নি এবং আমার রুগীকে আমার ফর্ম ফিল আপ করার পর আমার রুগীকে ট্রিটমেন্ট শুরু করা হয় এবং আমার রুগী যখন মারা যায় তখন তার মেডিসিনগুলো বিক্রি করে দেওয়া হয়